আমি একজন ভারতীয় এবং এই ভারতবর্ষের জনগণ হিসেবে আমি মানে মানুষ হিসেবে আমি নিজেকে খুবই গর গর্বিত ভাবি এই ভারতবর্ষের ক্রমবর্ধমান যে জনসংখ্যার যে চাপ সেটা আস্তে আস্তে এখানকার সরকার কমিয়ে এনেছে কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে তারা এমন একটা আইন চালু করেছে যে দেশে দুটি সন্তানের অধিক সেই সন্তানকে তৃিতীয় সন্তানকে কোনো এমনি আর্থিক সাহায্য দেওয়া হবে না তাহলে এখানে জনসংখ্যার নিয়ন্ত্রণ করে দেওয়া হয়েছে যে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ছিলো সেটাকে ভারত সরকার নিজের আয়ত্তে এনেছে এবং জনসংখ্যাটাকে স্তিমিত পর্যায়ে এনে পৌঁছেছে ভারতবর্ষের এই যে দারিদ্রকালীন অবস্থা ছিলো তখন মানুষ কি অর্থের জন্য চারিদিকে সন্ধান করত কিন্তু সেখন সেরকমভাবে তারা কোনো কিছু কাজ পেতো না তাইালে আজকে আর্থিক দিক থেকে ভারতবর্ষ বিশ্বের অর্থনীতিতে চতুর্থ স্থান অধিকার করেছে সেখানে সে কি করছে নিজের বিভিন্ন উন্নত প্রযুক্তির সাহায্যে নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মালভূমি জায়গাতে প্রচুর কোম্পানি তৈরি করছে বা সমভূমিতেই হোক এবং সেখানকার সেই গ্রামের বা সেই শহরের যত বেকার ছেলে আছে যারা পড়াশোনায় ঠিক সঠিকভাবে এগিয়ে যেতে পারছে না বা নিজেদের কোনো কাজকর্ম সঠিকভাবে করতে পারছে না সেই সব ছেলেকে সেই দরিদ্র ফ্যামিলির ছেলেকে প্রত্যেকটা ছেলেকে প্রত্যেক ফ্যামিলি পিছু কাজ দিচ্ছে তাহলে সেই পরিবারের সেই সাময়িক অভাবটুকু মেটানো হচ্ছে ফলে তাদের সেরকম কোনো খাবার কোনো অসুবিধা হচ্ছে না এবং সরকারিভাবে কিছু কিছু মানে ভাতার প্র চালু করেছে সরকার সেই দিক থেকে সিদ্ধান্ত নিয়েছে যে এই পরিবারটাকে এতোটা পরিমাণ অর্থ দিলে সে তাদের মানে খাদ্যাভাব হবে না তাহলে সরকার ন্যূনতম কিছু মাসিক সাহারা দিয়ে বেকার ছেলেদেরকে কিছুটা পরিমাণ কাজ পাইয়ে দেওয়ার সুযোগ করছে আমাদের ভারতবর্ষ হচ্ছে একটি কৃষি নির্ভরদেশ যে সেখানে জলবায়ুর উপরেই সমস্ত কিছু নির্ভর করছে ভারতবর্ষ হচ্ছে মৌসুমি জলবায়ুর দেশ মৌসুমি জলবায়ু যখন আমাদের দেশে প্রবেশ করে তখন এখানে বৃষ্টি হয় সেই বৃষ্টিকে কাজে লাগিয়ে এখানকার মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম চাষাবাদ করে বিভিন্ন ধরনের ফসল ফলায় এবং শাক সবজির চাষ করে যেগুলো তারা বাজারে বিক্রি করে নিজেরা অর্থ উপার্জন করতে পারে তালে এই জলবায়ু নির্ভর ভারতবর্ষের যে দেশ সেই দেশে আমাদের কী হচ্ছে এই জলবায়ুটাকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের ফলে যখন প্রকৃতিতে খরা হয় প্রচণ্ড তখন কি হয় বিভিন্ন ধরনের ড্যাম বা জলাধারের মতো প্রকল্প তারা তৈরি করেছে সেই প্রকল্পগুলোকে কী করছে পরবর্তী ক্ষেত্রে যখন খরার সৃষ্টি হচ্ছে তখন সেই জল জলাধার থেকে জল অল্প অল্প করে তারা ছাড়ে এবং মানুষকে কৃষিকাজে সহযোগিতা করে বিভিন্ন ধরনের শাক সবজি ফসল চাষাবাদ আমরা করতে পারছি সেই জলবায়ুর পরিবর্তে জল যে হচ্ছে বিভিন্ন জায়গায় বন্যা যদি হচ্ছে তখন সরকারিভাবে তাদেরকে কী করছে সেখান থেকে সামুয়িকভাবে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা যাতে অন্যত্র বাসস্থান গড়ে তুলতে পারে সেই জায়গায় গিয়ে সেই বাসস্থান নির্মাণের জন্য সরকার তাদেরকে কিছু অর্থ দিয়ে সাহায্য করছে এবং সেই অর্থ দিয়ে সাহায্য করে তাদেরকে বাড়ি নির্মাণ করে দিচ্ছে এবং উপযুক্ত প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং তাদের বস্ত্র যেগুলো মানুষের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান সেগুলোর পুরোপুরি বন্যা ত্রাান গ্রস্ত মানুষদেরকে সরকার দিয়ে সাহায্য করছে বর্তমানে মানুষের বিভিন্ন ধরনের আয়ের সংস্থান বেড়েছে কিন্তু আগেকার দিনে মানুষে তো কর্মমুখী ছিলো না আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই হচ্ছে শ্রমমুখী কারণ জানে যে আমরা কিছু নিজেদের শ্রম না করলে খেতে পাবো না আমাদের খাবারটা আমাদেরকে নিজেদেরকেই জোটাতে হবে আমাদের সেই সঠিক শ্রমের জোগান কিন্তু সরকার মানসিকভাবে বা বিভিন্ন ধরনের তাদেরকে সাহায্য করছে তার ফলে অনেকটাই এই মুদ্রাস্ফীতিটাকে কমানো যাচ্ছে